একদিন আমি একটি ক্যাব বুক করেছিলাম তো সেই ক্যাব থেকে বেরোবার সময় বা কোনো হয়তো কারণবসত আমার পার্সটি সেই ক্যাবেতেই রয়ে যায় পরবর্তীকালে আমি অনেক খোঁজাখুঁজি করে তখনই দেখি যে সেই ক্যাবের যিনি চালক ছিলেন তিনি আমাকে ফোন করলেন এবং ওনার সাথে আমি যোগাযোগ করে সেই আমার ওয়ালেটটা খুঁজে পাই এবং তার মধ্যে সমস্ত জিনিসগুলা যেমন ছিল ঠিক তেমনিই ছিল এটা আমার খুবই ভালো লেগেছিল যার কারণে আমি কিছু সম্মানীয় রাশি হিসাবে সেই ভদ্রলোককে দেওয়ার চেষ্টা করেছিলাম যদিও তিনি প্রথমত নিতে চাননি কিন্তু পরবর্তীকালে আমি ওনাকে জোরপূর্বকই দিয়েছিলাম এটা আমার খুবই ভালো লেগেছিল